আচ্ছা আমি কাকু ড্রাইভার কাকু আজ তো রাস্তাটা খুব ভিড় দেখা যাচ্ছে আচ্ছা আমি যে রঘুনাথপুর যেতে চাই এছাড়া কি রঘুনাথপুর যাওয়ার কোনো রাস্তা নেই আমার যে খুবই জলদির মধ্যে যেতে হবে আমার কাছে বেশিক্ষণ সময় নেই আমার কাছে এক ঘন্টার মতো সময় আছে এবং এই রাস্তাটা তো ভিড় যেতে কত সময় লাগবে আচ্ছা কাকু এছাড়া কি কোনো যাওয়ার কি কোনো রাস্তা নেই রঘুনাথপুর যাওয়ার আপনারা যদি জানা থাকে তাহলে জলদি করে জায়গাটায় পৌঁছানোর রাস্তাটা দিন